হ্যালো স্যার আমি রীতা ভগত বলছি স্যার বলছিলাম যে আমি যেহেতু কালকে যোগা জয়েন করলাম তো কেমন করে কী করতে হবে একটু জানতে চাই হ্যাঁ স্যার মানে স্যার কখন যোগাটা করতে হবে হ্যাঁ স্যার ওই আসনগুলোর নাম মানে কী কী ব্যায়াম করতে হবে ঠিক ঠিক আছে স্যার আমি আপনার কাছ থেকে শিখবো আর বলছিলাম কী কী ডায়েট ফলো করতে হবে হ্যাঁ স্যার আমরা বাড়িতে রুটিই খাই ঠিক ঠিক আছে স্যার আমি এর পরের দিন তাহলে আমি যাচ্ছি সাতটার দিকে আপনার ওখানে ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে থ্যাঙ্ক ইউ